হ্যাঁ বলছি ডাক্তার সুব্রত সাঁতরা বলছেন তো হ্যাঁ তো ডাক্তারবাবু আমি ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি থেকে বলছি আমার একটু সমস্যা হয়েছে আর কি তো বেশ কিছু দিন ধরেই জ্বর ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে মাথা ধরে আছে গা হাত পা যন্ত্রণা করছে আরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তো আমি কিছু ওষুধ খাচ্ছি অবশ্য ঠিক আছে তো যেমন ধরুন হ্যাঁ ধরুন আমি ওই প্যারাসিটামল খাচ্ছি তার সাথে এজিথ্রোমাইসিন খাচ্ছি সেট্রিজিন খাচ্ছি আচ্ছা তারপরে আপনার ধরুন আরও বেশ কিছু ওষুধ খাচ্ছি একটা অ্যান্টাসিড খাচ্ছি কিছু ভিটামিনস খাচ্ছি আর এরকম করে খেয়েছি ধরুন দু এক দিন খেয়েছি ঠিক আছে তো এতে মানে ওষুধ দোকানে নিয়ে খাচ্ছি

আচ্ছা কিন্তু ধরুন আমি ব্লাড টেস্টও করেছি ওতে ম্যালেরিয়া ট্যালেরিয়া নেই কিন্তু তবু জ্বর কমছে না কী ব্যাপার কিছু বুঝতে পারছি না হ্যাঁ ব্লাড টেস্ট করিয়েছিলাম রিপোর্ট একটা দিয়েছে এবার ডেঙ্গু জ্বরের জন্য রিপোর্ট করাচ্ছি ব্লাড টেস্ট তো ওটার রিপোর্ট এখনও আসেনি কিন্তু জ্বর তো কমছে না এবার ওটা রিপোর্ট হাতে না পেলে বোঝা যাবে না কিন্তু জ্বর কমছে না এই ওষুধে তাহলে হ্যাঁ কাঁপুনি দিয়ে জ্বর আসছে প্রচুর একশো তিন একশো দুই তিন চার অবধি জ্বর উঠে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে গা হাত পা খিঁচুনি হচ্ছে এরকম ধরনের ব্যাপার হ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কালকে ওখানে থাকবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ